আমাদের দুটো ঘর একটা মাটির আর একটা পাকা ঘর মাটির ঘরটা গোবর দিয়ে মোছা হয় গোবরের সাথে কাদা মিশিয়ে তাতে জল দিয়ে তারপরে মাটির ঘরটা মোছা হয় আর পাকা ঘরটা কখনও ফিনাইল কখনও সার্ফ বা এমনই জল দিয়েও মুছে ফেলা হয় হ্যাঁ মাটির ঘরে বা বাড়ির উঠোনে অবশ্যই গোবর ব্যবহার করা হয় বাড়ির উঠোনে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গোবর ব্যবহার করি বা ধান শুকানোর জন্যে যখন মাঠে থেকে ধান তোলা হয় তার আগেও গোবর ব্যবহার করে গোবর দিয়ে একটু চারিদিকটা ধুয়ে দিয়ে পরিষ্কার করা হয় আর গোবর দিয়ে মোছার ফলে চারিদিকটা অনেক ভালো থাকে আর পাকা ঘর যখন সার্ফ বা ফিনাইল দিয়ে মুছি তখন ঘরটা পরিষ্কার হয় বাচ্ছারা সহজে খেলতে পারে পোকামাকড় কম হয় ফলে জীবাণু মুক্ত মুক্ত পাওয়া যায়